আমাদের জাতীয় খেলা হচ্ছে ফুটবল ফুটবল খেলা জাতীয় খেলা ফুটবল খেলায় অনেকজন অংশগ্রহণ করতে পারে ক্রিকেট খেলাতেও বারোজন অংশগ্রহণ ক্রিকেট খেলাও মোটামুটি অংশগহণ করতে পারে কিন্তু টেনিস বা ব্যাডমিন্টনেতে একজন করে খেলতে হয় তাই ফুটবল খেলাকে ভারতীয় খেলা হিসেবেই গণ্য করা হয়েছে পশ্চিমবঙ্গের জাতীয় খেলা হচ্ছে ফুটবল আর এই ফুটবল খেলাকেই বাচ্চারা অনুসরণ করে ক্রিকেট খেলাকে অনুসরণ করে মাঠে ঘাটে সব জায়গায় কিন্তু দেখা যায় ক্রিকেট খেলছে বাচ্চারা এই খেলাটাকে অনুসরণ করে কিন্তু ফুটবল খেলাকেও অনুসরণ করে ব্যাডমিন্টন টেনিস এগুলো আমাদের পশ্চিম বাংলায় তেমন একটা কেউ খেলে না এই খেলা হচ্ছে ইংল্যাণ্ড মানে ইংরেজদের এই খেলা হচ্ছে বুদ্ধিমান লোকেদের ভারতীয়রা তো বোকা বাঙালি তাই তারা সবসময় ফুটবল খেলেই থাকে ফুটবল খেলতে থাকে আর একটা হচ্ছে ব্যাডমিন্টন সবসময় দুজনে খেলা হয় অনেক দল বেঁধে খেলা হয় ফুটবল আর ক্রিকেট আমাদের আশেপাশে দেখা যায় বাচ্চারা মাঠে সাধারণত এক ঝাঁক বারোজন বারোজন করে ফুটবল খেলতে থাকে আর ক্রিকেট খেলতে থাকে তাই আমি আন্তর্জাতিক খেলা হিসেবে ফুটবলকেই বেছে নেবো আর এই খেলা অনুসরণ করে নানারকম জায়গায় ট্রফি পায় ট্রফি আনে আর ফুটবলে ফুটবল খেলতে গেলে প্রত্যেকটি বাচ্চাদের হাতে পায়ে জোর বা স্ট্রং হতে হবে আর ফুটবল পায়ে করে মারা হয় এই খেলাকে অনুসরণ করা হয় আর ফুটবল খেলতে হলে মানুষের প্রত্যেকটি মানুষকে ভালোভাবে খেলতে হবে আর ক্রিকেট খেলা হলো ক্রিকেটের বল ছোঁড়া আম্পায়ার আম্পায়ার দরকার হয় দুজন অনেকজন মিলেই ক্রিকেট খেলাটি হতে থাকে তাই ভারতীয় পশ্চিমবঙ্গের কোনও প্রধান খেলাগুলি হলো ক্রিকেট টেনিস ব্যাডমিন্টন এসবও খেলা যায় কিন্তু এই খেলা খেলতে গেলে একজনের বেশি দুজনের বেশি খেলা যায় না কিন্তু ফুটবল সারিবদ্ধভাবে দল বেঁধে অনেকজন মিলেই খেলা যায়